উত্তর ভারত এবং দক্ষিণ ভারত বিভিন্ন দিক জুড়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক পার্থক্য প্রদর্শন করে একটি বিশিষ্ট ভিন্নতা ভাষার মধ্যে রয়েছে উত্তরে হিন্দি প্রাধান্য ভাষা আর দক্ষিণে হচ্ছে তামিল তেলেগু কন্নড়ের মতো বিভিন্ন দ্রাবিড় ভাষা রান্নাতেও বিভিন্ন ঐতিহ্য পরিবর্তিত হয় উত্তর ভারতীয় যে রাঁধা তার সমৃদ্ধ তরকারি ও রুটি এর জন্য পরিচিত আর দক্ষিণে হচ্ছে মশলাদার ভাত ভাতের ব্যবস্থা বেশি ঐতিহ্যবাহী পোশাকও এর বৈচিত্র্যকে প্রতিফলিত করে উত্তর ভারতের পোশাক যেমন হচ্ছে শাড়ি এবং সালোয়ার কামিজ দক্ষিণ ভারতে স্বতন্ত্র ধুতি আর লুঙ্গি জলবায়ুর বৈষম্য এখানে খুব স্পষ্ট উত্তরে খুব কঠোর শীত বিভিন্ন ঋতুর সম্মুখীন হয় তখন দক্ষিণে আরো গ্রীষ্ম আরো বেশি গরম পড়ে রাজনীতিকেও এই উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায় ঐতিহাসিকগতভাবে মৌর্য ও গুপ্তের মতো প্রাচীন সাম্রাজ্যে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলো যা বৃহত্তর ভারতীয় রাজনৈতিক বর্ণনাতার বর্ণনাকে একটু হয়তো করেছিলো অন্য দিকে দক্ষিণ ভারতে একটি অনন্য রাজনৈতিক ঐতিহ্যের অবধান রাখে যেমন চুল এবং চোরাদের মতো স্বতন্ত্র রাজবংশের গর্ভ করে স্বাক্ষরতার হার সাধারণত দক্ষিণ ভারতে বেশি তো অঞ্চলগুলির মধ্যে বিভিন্ন শিক্ষাগত গতিশীলতার অবদান রাখে ভৌগলিকভাবেও উত্তরটি হচ্ছে উর্বর গাঙ্গেয় সমভূমি দ্বারা যা কৃষিকে সমৃদ্ধ উৎসাহিত করে যেখানে দক্ষিণে দাক্ষিণাত্যের মালভূমির বৈশিষ্ট্য রয়েছে তার রুক্ষ ভূখন্ডের সাথে এই অবকাঠামো পরিবর্তিত হয় উত্তরে বিস্তৃত রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে যেখানে দক্ষিণে রয়েছে সড়ক যোগাযোগের শ্রেষ্ঠত্ব মোট কথা ভারতের উত্তর ও দক্ষিণের বিভিন্ন সাংস্কৃতিক ভাষাগত জলবায়ু এবং ঐতিহাসিক মাত্রাকে মূর্ত করে যা প্রতিটি জাতির সমৃদ্ধকে সমৃদ্ধের মধ্যে একটা অবদান রাখে এই পার্থক্যগুলির বিভাজনকে উৎসাহিত করার পরিবর্তে ভারতের সাংস্কৃতিক মোজাইকের অন্তর্নিহিত অবিশ্বাস্য বৈচিত্র্য এবং স্থিতিস্থাপকতা প্রদর্শন করে